আমি যদি পৃথিবীর কোথাও ঘুরতে যেতে পারি তাহলে আমার ইচ্ছে ভারতের দার্জিলিঙে কারণ আমার ছোটবেলা থেকে ইচ্ছে পাহাড় নদী পর্বত ও ঝর্ণা দেখার এবং আমার আরও ইচ্ছে আমি আমার পরিবারকে নিয়ে দার্জিলিঙে যাওয়ার পরিকল্পনা করছি কারণ ওখানে অক্টোবর ও নভেম্বরে খুব সুন্দর মরশুম ও ঘোরার প্রাকৃতিক একটি দৃশ্য আমার চোখে ভাসে ওইখানে আমি যাওয়ার খুব ইচ্ছে ওইখানে চা পাতার চাষ ও কাঞ্চনজঙ্ঘা আরও বন জঙ্গল ঝর্ণা পাহাড় পর্বত এইগুলো দেখার আমার খুব ছোটবেলা থেকেই ইচ্ছে রয়েছে ওখানে তাই আমি অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে যাওয়ার ইচ্ছে রয়েছে আমার